আজ থেকে ছমাস আগে পরিধান বাজার থেকে আমি একটি কুর্তি কিনি সেটির রঙ এবং কাপড় খুবই ভালো এখনও পর্যন্ত সেটি ব্যবহার করছি তা দেখে আমার বান্ধবীরা সে বাজার থেকে এই রকমই জামা কিনতে চায় এটি আমার একটি ভালো অভিজ্ঞতা